আমাদের হেথায় অযোধ্যা আমাদের স্বর্গ এখানে ঘোরার অনেক জায়গা আছে অনেক সুন্দর জায়গা আমাদের বাইরে বাইরে থেকে লোকএরা ঘুরতে আসে এখানে অযোধ্যাতে তবে রাস্তা খুবই ভালো কিন্তু রাস্তা খুব সরু আছে আমাদের এখানে দেখার অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে অযোধ্যাতে দূর দূর থেকে মানুষেরা ঘুরতে আসে তবে শহরের দিকে গেলে শহরের অবস্থা খুব খারাপ শহরে খাল ডোবে ভর্তি রাস্তা রাস্তাতে সেই কারণে দুর্ঘটনা হয় রাস্তাতে খাল ডোবে ভর্তি যাতায়াত করতে অনেক অসুবিধা আবার রাত্রিবেলায় গাড়ি চালালে খুবই অসুবিধা কারণ লাইট নেই রাস্তাতে তার জন্য দুর্ঘটনা হয় অনেক আমাদের এখানে তো ঠিক তাও গ্রামে আবার বিশাল অসুবিধা গ্রামের মানুষেরা শহরে আসতে আসা যাওয়া করতে অনেক অসুবিধে হয় ওদের কারণ গ্রাম থেকে কোনো বাস আসা যাওয়া করে না শহরে একটু সুবিধে হয় গ্রামে আসা যাওয়ার জন্য বাস পেয়ে যাই কিন্তু গ্রামে সেটা হয় না গ্রামে কোনো ভালো স্বাস্থ্যকেন্দ্র নেই আমাদের শহরে আছে তারা শহরে আসতে হয় ইমার্জেন্সিতে সেই জন্য গ্রামের মানুষদের খুব অসুবিধা আর আমাদের পুরো পুরুলিয়ার মানুষদের সবার থেকে বেশি যে অসুবিধা হয় সেটা হচ্ছে কাজের মানুষদের মানুষেরা কাজের জন্য ঘর ছেড়ে শহর ছেড়ে তারা বাইরে চলে যায় কারণ পুরুলিয়াতে কোনো কাজ নেই ভালো এখানে আবার সমস্যা আছে পুকুর আর নদীতে মানুষেরা ময়লা ফেলে কারণ ওদের ফেলার কোনো জায়গা নাই নালাতে নদীতে এইসব জায়গায় তারা জ্যাম করে দেয় দূষণ করে দেখতে খুবই খারাপ লাগে আমরা নেতাদের কাছ থেকে চাইছি যাতে আমাদের পুরুলিয়াতে রোজগার পাওয়া যায় নদী নালা বাঁধ পুকুর পরিষ্কার থাকে এসব যাতে পরিষ্কার দেখি কারণ দেখতে খারাপ লাগে আমাদের রাস্তাও যাতে ঠিক করা হয় রাস্তা ঠিক নেই রাস্তাতে খুব খাল ডোব রাস্তা খুব সরু যাতে জ্যাম হয়ে যাই রাস্তাগুলো একটু ঠিক করা হোক যাতে চওড়া হয় মানুষের যাতায়াত করতে সুবিধা হয় আর গ্রামে যাতে স্বাস্থ্যকেন্দ্র বানানো হয় গ্রামের মানুষদের খুব সমস্যা গ্রামে কোনো স্বাস্থকেন্দ্র নেই তাদের ওদের এমার্জেন্সিতে প্রায় দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দূর থেকে আসতে হয় শহর ওদের অনেক সমস্যা যাতে গ্রামেও সেই সুবিধা পাওয়া যায় শহরের মানুষদের যে সুবিধা আছে আর কাজের সমস্যা যাতে কাজ আমরা পাই